পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী পেশা এবং জীবিকা বলতে গেলে প্রথমতই আমি চাষ বাস বা কৃষিকাজকে তুলে ধরবো আমাদের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা বাদ দিয়ে মোটামুটি বিভিন্ন জেলাতেই তিনকালীন চাষ কিন্তু হয়ে থাকে বিশেষত মেদিনীপুর বর্ধমান যেসব জায়গার যেসব জেলার জলবায়ু একটু উন্নতমানের একটু ঠান্ডাপ্রবণ যেখানে বৃষ্টিপাতের পরিমাণ অন্যান্য জেলার তুলনায় একটু বেশি হয় সেই সব জায়গায় কিন্তু চাষাবাদটা বেশ ভালোই হয় মানুষজন আবার তাদের জীবিকা হিসাবে চাষাবাদের পাশাপাশি পশুপালনও কিন্তু করে থাকে সময়ের সাথে সাথে সেগুলি উন্নতমানের চাষাবাদ হচ্ছে বিভিন্ন টেকনোলজি যেসব যন্ত্রপাতি তাদের দ্বারা আবার উন্নতমানের চাষ হচ্ছে এবং বেশি ফলন হচ্ছে চাষে তা কিন্তু বিবর্তিত হয়েছে বর্তমানে সেগুলির প্রবণতার কথা যদি বলতে হয় তাহলে কিন্তু এই গ্রীষ্মকাল ছাড়া বছরের প্রায় সব ঋতুতেই কিন্তু বেশ ভালো মানের চাষ হচ্ছে তার সাথে কিন্তু সবজির চাষটাও বেশ ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে আর এখানের বাণিজ্যের কথা বলতে গেলে বাণিজ্য বিভিন্ন ধরনের যেসব শিল্প রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে তার থেকে তো দেশ বিদেশে রপ্তানি হয় সেখান থেকেই যে বাণিজ্যিক উৎপাদন তা কিন্তু হয়ে থাকে এবং এই যে পশ্চিমবঙ্গের যে পরিষেবা পরিষেবা কিন্তু এখন আগের তুলনায় অনেকটা উন্নতমানের